পৌরাণিক কাহিনি হলো সমাজে প্রচলিত মানুষের কথা সমাজে আমরা ছোট থেকেই দেখে এসেছি মানুষের মুখে শুনে এসেছি যে কী কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তারা আকাশে তারা হয়ে ফোটে এছাড়াও যখন তারা যক আকাশে ওঠে তখন দেখেছি তাদের তেজষ্ক্রিয়া যখন শেষ হয়ে আসে তখন এক একটা তারা খসে পড়ে যায় এবং এটাও শুনেছি যে সেই তারা যখন খসে পড়ে কেউ যদি দেখে তখন সেখানে থুথু ফেলতে হয় নাহলে সেখানে নাহলে নাকি পেটে ওষুধ হয় এরকম একটা কুসংস্কার মানুষের মধ্যে প্রচলিত আছে